বর্তমান যুগে বাংলা ভাষা পশ্চিমবঙ্গ বাদ দিয়ে ভিন রাজ্যে একটি সমস্যার সম্মুখীন হয়ে গেছে সাথে সাথে সারা বিশ্বে চাকরি পরীক্ষার বাংলায় কোন অপশান থাকে না সেই জন্য অনেক ছাত্রছাত্রী বাংলা না থাকার বাংলা না থাকার কারণে অনেক জায়গার ফর্ম আবেদন করেন না বাংলা ভাষা মূলত বাঙালিদেরই ভাষা যারা পশ্চিমবঙ্গে শুধু বসবাস করে কিন্তু দিন দিন দেখা যাচ্ছে সেখানকার স্কুল কলেজ ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে বাঙালি ছেলেরা বাংলা মাধ্যমে পড়তে পারছে না তারা নির্দ্বিধায় ইংলিশ মিডিয়াম স্কুলে যেতে হচ্ছে এটা একটা আমি চ্যালেঞ্জের সম্মুখীন বলে মনে করি বাংলা ভাষা দিন দিন হারিয়ে যাচ্ছে কিন্তু সেই হারিয়ে যাওয়া ভাষাকে আমাদের ধরে রাখতে হবে নাহলে আমাদের সভ্যতাও পিছিয়ে যাবে